ধর্মীয় কুসংস্কার হল এমন বিশ্বাস বা প্রথা যা যুক্তির বা বিজ্ঞানের উপর ভিত্তি করে নয় সংস্কার বা ভয়ের উপরে ভিত্তি করে এগুলো সাধারণত গড়ে ওঠে কোনো সাংস্কৃতিক প্রেক্ষাপটে যেমন কোনো প্রাণীকে অশুভ মনে করা বা কোনো কিছুকে এড়িয়ে চলতে কোনো কিছু পূজা অর্চনা করা বা কোনো প্রাণীকে হাঁটা চলার সময় কোনো প্রাণী যদি রাস্তা দিয়ে চলে যায় তো সেটা পেরিয়ে যাওয়া অশুভ হবে কোনো পাখিকেও আমরা অনেক সময় অশুভ মনে করি ঠিক আছে এই সবকেই আমরা অনেক সময় ধর্মীয় কুসংস্কার হিসাবে মেনে চলি কখনো কখনো কোনো বার সেটাও আমাদের ক্ষেত্রে ধর্মীয় কুসংস্কার হিসাবে চলে আসে যে এইবারে এই কাজটা করলে অশুভ হবে তাহলে কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো যুক্তি বা ব্যাখ্যা নেই নির্দিষ্টভাবে কিন্তু এইগুলো আমরা সমস্তটাই নিজেদের মতো করে করে নিয়েছি এটাকেই ধর্মীয় কুসংস্কার হিসাবে বলতে পারি ঠিক আছে ঠিক যেরকম এখনো পর্যন্ত আমরা যদি মনে করি যে রাস্তায় দুটো শালিক পাখি দেখলে হয়তো আমাদের দিনটা ভালো যাবে বা রাস্তা দিয়ে একটা বিড়াল চলে গেলে আমরা যদি সেটাকে পেরিয়ে যাই সেটা আমাদের জন্য দিনটা অশুভ হবে ঠিক আছে শনিবার হয়তো কাজ করলে কোনো অশুভ হবে ভালো হবে না ঠিক আছে দিনক্ষণ নক্ষত্র দেখে পাঁজি দেখে এই সমস্ত এই সমস্ত ধর্মীয় কুসংস্কার এগুলো এক প্রকার ধর্মীয় কুসংস্কারই বলা যেতে পারে এর সাথে বৈজ্ঞানিক কোনো ব্যাখা নেই এটাকেই ধর্মীয় কুসংস্কার